হ্যালো হাঁ নাম্বার ওয়ানের নিপ আছে একশো আশি আপনার আর নাম্বার ওয়ানের পাইট আছে যেটাকে লাক্সারি লাক্সারিও আছে একশো তিনশো ষাট প্লেন অরিজিনাল আর ম্যাজিক মোমেন্ট আছে তিনশো একতিরিশ বাকারডি আছে তিনশো পঞ্চাশ জিএসটি ফিএসটি বাদ দিয়ে ট্যাক্স ফ্যাক্স সব সব বাদ ব্ল্যাক ডগেতে হঠাৎ দাম বেড়ে গেছে পুজোর আগে না না ও যা রেট রেটের অনুযায়ী চলে রেট ছাড়া তো কোনো কিছু হয় না না দুই আড়াইয়ের মধ্যে সাত আট রকম আইটেম আছে তোমার কার্লসবার্গ আছে কিংফিশার আছে কার্লসবার্গ একশো পঁইষট্টি একশো আশি আছে আর দুশো দশ আছে যা আগে বিক্রি হতো একশো পঁইষট্টি সেইটা এখন দুশো দশ টাকা

কিংফিশার একশো আশি একশো ষাট আগে বিক্রি হতো একশো পঁইতিরিশ এখন একশো ষাট আর আছে